পর্যটন ব্যবসা যে স্থানীয় মানুষদের কতটা উন্নতি সাধন করতে পারে তা অযোধ্যায় এলেই বোঝা যায় স্থানটির অর্থনীতি জীবিকা সমগ্রভাবে পালটে দিয়েছে এই পর্যটন ব্যবসা সেখানে যেখানে আগে অযোধ্যা যেতে মানুষের ভয় লাগতো এখন আর ভয় লাগে না কারণ সরকারি সদিচ্ছা বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে এখন পুরুলিয়ার সদর শহর থেকে অযোধ্যা ওয়েল কানেক্টেড এবং খুব ভালোভাবেই অযোধ্যা পৌঁছে যাওয়া যায় সেখানকার যে বিভিন্ন পার্ককে খুব ভালোভাবে সাজিয়ে তোলা হয়েছে যাতে সেটি মনোরম হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে এবং সেখানকার পর্যটন স্থানগুলির রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন কর্মী নিয়োগ করা হয়েছে যাতে এক স্থান থেকে অন্য স্থানের মানুষ সেখানে যায় বিভিন্ন গাইড নির্মাণের মাধ্যমে সেখানে আর্থসামাজিক উন্নতি সাধন করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে শালপাতার ব্যবহার বাড়িয়ে তোলার জন্য শালপাতা তোলা এবং সে শালপাতার মাধ্যমে বিভিন্ন গ্রামের পরিবারগুলিকে মূল রাস্তায় মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে চরিদাকে মুখোশ গ্রাম হিসাবে ওখানে বলা হয়েছে এবং তার তৈরী মুখোশদিগকে জিআই ট্যাগের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরা হয়েছে